পশ্চিমবঙ্গ রাজ্যে সাংস্কৃতিক পরিচয়ে বাংলা ভাষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলা ভাষা পশ্চিমবঙ্গর মানুষের জীবনধারা ঐতিহ্য সাহিত্যিক সঙ্গীত নৃত্য এবং শিল্পের এক অপরিহার্য অংশ এটি পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে বলে আমি মনে করি